হ্যাঁ আমি ভিডিও গেম সম্পর্কে সচেতন কারণ ভিডিও গেম অবশ্যই আমি খেলে থাকি এর জন্য এবং যেমন ফ্রি ফায়ার আছে পাবজি এইট বল পুল ক্যারাম পুল এরকম অনেক রকম ভিডিও গেম আছে যেগুলো আমি খেলে থাকি হয়তো কিছু টাইম আমি এর মধ্যে দিয়ে কাটিয়ে নিই আমার বন্ধু বান্ধব একটু কম থাকার জন্য আমি একটু ভিডিও গেম খেলে সময় কাটিয়ে নিই এবং হয়তো দূরে দূরে অনেক দূরে দূরে বন্ধু আছে তো আমি তাদের সাথে যোগাযোগ রাখার জন্য গেমে গেমের মাধ্যমে এমনি কথা বলে থাকি বা কথা বলতে পারি ওর জন্য গেমটাকে বেছে নিয়েছি এবং গেম খেলতে এমনি ভালোই লাগে তো এর জন্য গেমটা আমি সব সময় খেলে থাকি না কিন্তু যখন আমার একটু সময় কাটানোর হয় তো তখন আমি একটু গেম খেলি বা বন্ধুদের সাথে কথা বলার হলে আমি গেম খেলি এর জন্য আমি এগুলোকে পছন্দ করি